আমি কয়েকদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটার রঙটা খুবই সুন্দর ফোনে দেখেছিলাম কিন্তু বাড়িতে যখন আসে দেখলাম রঙটা একদমই ভালো নয় একটা রঙ দেখেছিলাম আর একটা রঙ এসছে শাড়ির কাপড়ের গাটাও খুবই খারাপ তাই ফ্লিপকার্টে যে শাড়িটা এসছে আমি ফোন থেকে ভেবেছিলাম ভালো আসবে একদমই বাজে এসছে